হ্যাঁ আছে পাওয়া যায় আপনার কী লাগবে বলুন

হ্যাঁ আমার কাছে কাঠের জিনিসও পাওয়া যায় মাটির জিনিসও পাওয়া যায় নিজে হাতে বানানো জিনিস আপনার কোনটা লাগবে বলুন আচ্ছা

হুম হুম আচ্ছা আচ্ছা মাটির কলসিটার দাম পড়বে তো একশো টাকা হুম আর একটা গ্লাস একটা গ্লাস একটা গ্লাস তো কুড়ি টাকা আর আর কী বললেন আর থালা হাঁড়ি হ্যাঁ এগুলো এবারে হাঁড়িটা হাঁড়িটা আপনি পঞ্চাশ ষাট টাকা হাঁড়িটার দাম আছে আর কাঠের জিনিসও আরও পাওয়া যায় আপনার লাগবে কি কাঠের মানে মোড়া পাওয়া যায় কাঠের দোলনা পাওয়া যায় আচ্ছা তো কাঠের জিনিস যে কাঠের যেমন মোড়াটা ওই দেড়শো টাকার মতো মোড়াটার দাম আছে হ্যাঁ কম মানে কী এগুলো কম করে কাঠের জিনিস তো হাতে বানানো এবার হাতে বানানো যে কোনও জিনিস একটু বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক দিন সময় লাগে এবার একটা জিনিস বানানো জিনিসে অনেক এ লাগে এ জিনিসগুলো বার্গেনিং করলে হয় না আর এমনি জিনিসে ঠিক আছে কারণ এগুলো আমাদের অনেক কষ্ট করে বানাতে হয় আর একটা জিনিস তো এক দিনে তৈরি হয় না অনেক সময় লাগে তার জন্য এইগুলো আমি বার্গেনিং করে আমার চলে না এগুলো আপনি বলুন যেটা লাগবে আমি মানে দিয়ে দিচ্ছি আপনার গ্লাস থালা কলসি এগুলো আমি করছি কিন্তু এগুলো দাম আমি কমাতে পারবো না আপনি বলুন আর কী লাগবে আচ্ছা ঠিক আছে আপনার আপনার এগুলো আমি দিয়ে দিচ্ছি আর আপনি তাহলে আমার ইয়েগুলো পয়সা টয়সাগুলো ঠিকঠাকভাবে পেমেন্ট করে দিন আমি এগুলো গুছিয়ে দিচ্ছি আপনাকে